আচ্ছা বাগান করার জন্য সরঞ্জাম হচ্ছে গাঁইতি কোদাল ঝারি টব আচ্ছা প্রাথমিক অবস্থায় আমরা মাটিটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর তারপরে গাঁইতি দিয়ে সেটা মাটিটাকে খুঁড়ব খুঁড়ে কোদাল দিয়ে লেবেল করব লেবেল করে বীজগুলো কুমড়ো বীজ ধরুন করলা ঝিঙে বীজ ভেন্ডি বীজ এগুলো শাক বীজ এগুলো মাটিতে এই দিলাম দিয়ে জল দিলাম জল দিয়ে তারপর কিছুদিন পর দেখলাম যে অঙ্কুরিত হল অঙ্কুরিত হওয়ার পর আবার জল দিলাম জল দিয়ে কিছু বড় হল বড় হয়ে ক্ষেত করলাম ক্ষেত করে আবার জল দিলাম জল দিয়ে বড় হল তারপর রাসায়নিক সার আর জৈব সার মিক্স করে আবার মানে কুরলাম মাটিটা খুঁড়লাম কুরে ক্ষেত করলাম ক্ষেত করে জল দিলাম জল দিয়ে লোত হল লোত হয়ে ফুলের কলি দেখা গেল কলি দেখার পর ফুল থেকে ফল হল ফল থেকে বাজারে বিক্রির জন্য ফলটা যখন হল তারপর আমরা বাজারে বিক্রি করলাম ফলটা